হ্যালো বলছি ম্যাম আমি তো নাচের জন্য আপনার কাছে ভর্তি হতে চাই আমি তো নাচ শিখিনি আগে কোথাও আপনার কাছে নতুন ভর্তি হবো লক্ষ্মীবার হলে ভাল হয় হ্যাঁ তাহলে রবিবারটাই করবো সেটা আমাকে সেটা তো আমাকে বলতে হবে যে কত ফিজ নেন প্লাস কী কী নাচ থাকবে কী কী নাচ থাকবে বল বলছি আমি ম্যাম যে কী কী নাচ থাকে

ঠিক আছে ম্যাডাম তাহলে কবে যাবো আচ্ছা ম্যাম আমি নাচ শেখার পরে যে প্রোগ্রামগুলো হবে সে প্রোগ্রামগুলোয় কি আমি চান্স পাবো আচ্ছা ম্যাম আপনার নাম কি ও আপনার নাচের যে গ্রুপটা খুলেছেন সেই নাচের গ্রুপটার নাম কী আচ্ছা তাহলে ঠিক আছে রাখুন হ্যাঁ ঠিক আছে রাখুন